আমি বোঙাবাড়িতে স্কুলের পছনে থাকি আমি পুরুলিয়ার গোশালা মোড়ের আরসালান থেকে দুই প্লেট বিরিয়ানি চাই তা যেন আমার ঠিকানায় পৌঁছে যায়